হ্যাঁ আমি রান্নাকে একটা পেশা হিসাবে ভেবেছি কারণ রান্নাটা খুব একটা খারাপ কাজ নয় আর এটা সবাই পারে না এটা একটা আর্ট এটা করতে আমার ভালো লাগে আর আমি ছোট থেকে রান্নাটা করি রান্না করতে আমার খুব ভালো লাগে এর জন্য আমি একটা দোকানে হোটেলের মতো জায়গায় রান্না করেছিলাম কিছু টাকাও পেয়েছিলাম আর এটাকে আমি একটা ছোট কাজ বলে ভাবি না আমি রান্না করতে খুব ভালোবাসি তাই আমি রান্নাটা করি আর এইভাবে একটা কাজও করেছিলাম